আমি আপনাদের কাছ থেকে অনলাইনে একটি জিনিস অর্ডার করেছিলাম সেটি হচ্ছে ফুলগাছের টব সেটি আমার বাড়িতে যথেষ্ট সময়ে পৌঁছানো হয়েছে ঠিকই কিন্তু এর প্যাকেজিং অবস্থা এতটাই খারাপ ছিল যে আমার বাড়িতে পৌঁছানোর আগেই সেটি ভেঙে যায় যার ফলে আমি এটি এখন বর্তমান ব্যবহার করতে পারছি না আমি চাই যে আমার এই জিনিসটি রিফাণ্ড করা হোক এবং আমার টাকাটি ফেরত দেওয়া হোক নয়তো এইটা বদলে দিয়ে আমাকে নতুন জিনিস দিয়ে যাওয়া হোক এই ভাঙা জিনিসটা আমি কোনোমতেই ব্যবহার করতে পারছি না আপনাদের অবশ্যই এটা খেয়াল রাখা উচিত ছিল যেহেতু আমরা আপনাদের ওপর বিশ্বাস করে জিনিসটা অর্ডার করে থাকি আপনাদের অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে আমাদের বিশ্বাসটা বজায় রাখা নয়তো কিছুদিন পর আপনাদের কাছ থেকে অনলাইনে কেউই জিনিসপত্র অর্ডার করতে চাইবে না আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন পরের বার যেন এটি না হয় এবং আমার টাকাটি রিফাণ্ড করে দেবেন